সকল দেশের মানুষের খাবারের যোগান দেয় ভারতীয় কৃষকরা কিন্তু এদের কঠোর পরিশ্রমের পরেও আমরা তাদের ন্যায্য দাম দিই না এদের মাধ্যমে আমরা দুবেলা খাবার খেয়ে থাকি কিন্তু আমরা যখন বাজারে হচ্ছে কোনও শাক সবজি কিনি তখন হচ্ছে কৃষকদের কাছেই কিনি ওজন হচ্ছে ওজনে একটু বেশীও নিয়ে থাকি তাদের হচ্ছে তর্কাতর্কির মাধ্যমে ওজন বেশী নিয়ে থাকি তারা হচ্ছে কঠোর পরিশ্রম করে তাদের ন্যায্য মূল্য না পেয়ে তারা আমাদেরকে দিয়ে দেয় এবং হচ্ছে কিন্তু তবুও এত উন্নত হওয়া সত্ত্বেও ভারতে এখনও পর্যন্ত কৃষকদের পরিশ্রমের ন্যায্য মূল্য দেওয়া হয় না তাই আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছ থেকে এদের জন্য সাহায্যের আবেদন করা প্রয়োজন